পেট্রোলের দাম বৃদ্ধি আমার বাইকিংকে কোনোভাবে প্রভাবিত করেছে কিনা সেটা বলতে হলে হ্যাঁ অবশ্যই পেট্রোলের দাম বৃদ্ধির কারণে বাইকিং তো অবশ্যই প্রভাবিত হয়েছে আমি যখন প্রথম বাইকিং শিখেছিলাম তখন পেট্রোলের দাম অতটাও ছিল না তারপর যখন শিখেছি যখন চালানো শুরু করেছিলাম তারপর এত দাম বৃদ্ধি হয়েছে এমনিতেই আমাকে মানে বাড়ি থেকে আমার বাইকিংয়ের অনেক বিরুদ্ধেই আছে তার ওপর পেট্রোলের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমার হয়তো আমার বাবা আমাকে ঠিকমতো অ্যালাও করেন না বাইকিংয়ে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এমন এমনকি পেট্রোলের ব্যবহার করে বাইকিংটা একদমই পছন্দ করি না আমি সবসময়ে পছন্দ করি আমি ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক বাইকের আমার খুব শখ তো ইলেকট্রিক বাইক আমার একটা কেনার খুব ইচ্ছাও আছে ইলেকট্রিক বাইকিংয়েই আমি অনেকটাই স্বচ্ছন্দ সেখানে পরিবেশেরও কোন ক্ষতি হবে না এদিকে আমার সময়ও বাঁচবে আমার বাইকিংয়ের শখও পূরণ হবে তাই জন্য ওইটাতেই আমি অনেক বেশী স্বাচ্ছন্দ্য বোধ করি